এই এলাকায় কাক চড়াই ময়না শালিখ বুলবুলি কোকিল টিয়াপাখি দেখা যায় আমার প্রিয় পাখি হচ্ছে ময়ূর ময়ূরের রংবেরঙের পেখম আমার খুব ভালো লাগে যখন মেঘ ডাকে তখন ময়ূর পেখম তুলে নাচে আমার দেখতে খুব ভালো লাগে ময়ূরদের মধ্যে সাদা ময়ূর সব থেকে বেশি ভালো লাগে